দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তরুণদের সামনে প্রধান চ্যালেঞ্জ এবং সুযোগগুলি এই তো আমার মতে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা তো অনেক মানে দেখার জায়গা ঘোরার জায়গা প্রচুর আছে টুরিস্ট জায়গা হিসাবে এটা খুবই উল্লেখযোগ্য ওই জন্য এইসব গুলোকে নিয়ে মানুষ এটা একটা প্রত্যেকেরই কর্মসংস্থানের ব্যাপার আছে আর শিক্ষা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তরুণদের সামনে শিক্ষার ব্যবস্থাটা খুবই উন্নত কেননা কলকাতা খুবই কাছে ওই জন্য তরুণদের পক্ষে খুবই সুবিধা হয় যে কোন শিক্ষা গ্রহণের জন্য কলকাতাকে ওরা ব্যবহার করতে পারে কলকাতায় গিয়ে শিক্ষা নিয়ে আসতে পারে যার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তরুণদের শিক্ষাতে ওরা খুবই উন্নতি করতে পারে আর এখানকার কর্মসংস্থান বলতে গেলে এমনিতে কিছু শিল্প আছে সেগুলো নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে এছাড়া ওই যে বললাম টুরিস্টদের জন্য কর্মসংস্থানটা ওই ব্যাপারেও কিছু যেমন কিছু ছেলেরা কি করছে বড় বড় লজ হোটেল করে দিয়ে সেটা নিয়েও কে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কচ্ছে আবার এখানকার নেতৃত্বের কথা বলতে গেলে সেরকমভাবে আলাদা করে বলার কিছু নেই যেরকম যেখানে সব জায়গাতেই এমনিতে এখানের কোনরকম দলীয় ব্যাপার যেগুলো সেগুলোর কোনো ঝামেলা সেরকম নেই নেতৃত্ব যখন যেরকম মানে দলের যে দল যখন থাকে সেই দলের উপরেই নেতৃত্ব থাকে এখানে ওটা নিয়ে কোনো রকম সেরকম কোনো বাড়তি ঝামেলা আমাদের আমার আমি যেখানটায় থাকি সেখানে আমার সামনাসামনি এলাকায় তো কখনো কিছু সেরকম আমার চোখে পড়েনি